হ্যালো হ্যাঁ আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা

তুমি আমার তো মেল আই ডি আছে হচ্ছে তুমি মেলে পাঠাও নি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা ব্রেনওয়াশ টাইপের কী ওই ওইরম বলছো না কি আচ্ছা হুম হুম হুম হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এই টপিকটা নিয়ে এর আগেও কোথা উঠেছিলো বুঝলে আমাদের কোম্পানিতে তো আমাদের বসকে আমি বলেছিলাম যে এরকম একটা আছে আমাদের একটা রাইটার ভাই আছে সে হচ্ছে লিখছে সে উ তখন সেটা দেখে নি বললো যে আমি পরে দেখছি বুঝতে পেরেছো আমি তো এডিটর আমাকে হচ্ছে আমাকে যেই রকম কাজ দেয় আমি সে রকম করি বুঝতে পারছ তো ঠিক আছে অসুবিধা নাই তোমার তুমি কি প্রফেশনালি রাইটার হুম হুম হুম হুম প্রয়োজন অবশ্যই অবশ্যই ঠিক আছে অসুবিধা নাই তোমার যে লেখাগুলো আছে তুমি আমার আমার পার্সোনাল জিমেইল আই ডি দিচ্ছি তুমি ওটাতে মেল করো ঠিক আছে আমি সব দেখছি দেখে একটা ভালো করে সুন্দর প্রেজেন্টেশন তৈরী করছি দিয়ে আমি বসকে দিচ্ছি ঠিক আছে যদি হয় তাড়াতাড়ি কাজ শুরু করে দেব এটার উপর ঠিক আছে ব্যস ব্যস ব্যস ঠিক আছে